হ্যাঁ আমি মনে করি নতুন ব্যবসা শুরু করার সাথে আনুষ্ঠানিকতাগুলিও জড়িত কারণ দেখুন যেমন ধরুন আমি একটা প্যান্ডেলের ব্যবসা শুরু করলাম তো প্যান্ডেলের ব্যবসা শুরু করতে গেলে আমাকে তো আনুষ্ঠানিকতাগুলোও দেখতে হবে যে কী কী পুজো পার্বণ আছে কী অনুষ্ঠান আছে যেমন ধরুন কোথাও বিয়ে আছে বিয়ে যেমন থাকবেই লেগে থাকবেই পুজো বাঙালি বারো মাসে তেরো পার্বণ পুজো থাকবেই তো এই এই দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই ধরনের এই পুজো পার্বণগুলোতেই যেমন আছে সেরকম সেই সঙ্গে সঙ্গে তাদের ওই প্যান্ডেল লাগবে বড় বড় কাপড় প্যান্ডেল লাইটিং এগুলো লাগবে তো এইগুলো লাগার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে তো আমাকে সেই এই নতুন ব্যবসার যে আমি করব প্যান্ডেলের তো সেই ব্যবসাটা করতে গেলে আমাকে তাহলে এই অনুষ্ঠানগুলোকে আমার প্রয়োজন আর এই অনুষ্ঠান না হলে আমার তাহলে এই ব্যবসা হবে না তো এই ব্যবসা করতে গেলে এ সমস্ত অনুষ্ঠান তো থাকবেই আর ব্যবসা শুরু করার জন্য একটা যে বড় মাপের মূলধনের প্রয়োজন অবশ্যই একটা বড় মাপের মূলধনের প্রয়োজন আছে কারণ আমি যদি এখানে কিছু পুঁজি নিয়ে না নামি তো তাহলে আমি সেরকমভাবে ব্যবসা বাণিজ্য করতে পারব না এবার আমি যদি সেরকম বড় ধরনের একটা পুঁজি বা মূলধন নিয়ে নামি তবে আমি ব্যবসাটা মোটামুটি চালাতে পারব কারণ মার্কেটে কিছু ব্যবসা বাণিজ্য করতে যাওয়া মানেই তার ফিফটি পারসেন্ট টাকা মার্কেটে পড়ে থাকবে আর ফিফটি পারসেন্ট টাকা আমার হাতে থাকবে তো সেটা রোলিং হতে থাকবে তা সেটা রোলিং হতে গেলে তো আমাকে তো বেশি মূল্য মূলধন নিয়ে নামতেই হবে এবং না নামলে আমি ওই টাকাটা আরও যেটা আমার পড়ে থাকল সে টাকাটাকে আমি আর তুলতে পারব না এই এই রোলিংয়ের মাধ্যমে এবং এই এই বেশি পরিমাণ রোলিং মূলধন নিয়ে নামার সাথে সাথে আমার এই টাকা রোলিং করার সাথে সাথে তবেই আমার ওই টাকাটা প্রফিট টাকার সঙ্গে এটা যেটা পড়ে আছে সে টাকাটা উঠে আসবে তো অবশ্যই এই ব্যবসা শুরু করার জন্য মূলধনের অবশ্যই প্রয়োজন আছে